হ্যাঁ কে বলছেন হ্যাঁ ভালো আছি আপনার নামটা কি বলুন তো আচ্ছা আচ্ছা মৌমিতা দিদি তো বলুন বলবে হ্যাঁ আমাদের এখানে তো সব ঠিকঠাক তো অনেক দিন বাদেই ফোন করলেন আর এখন তো আপনাকে তো আমাদের তো কমিটিতে দেখাই যায় না আপনি অনেক দিনই তো আসেন না আমাদের কমিটিতে আচ্ছা আচ্ছা ও প্রোজেক্টের ব্যাপারে হ্যাঁ হ্যাঁ ওই সি ওয়ান সি ওয়ান প্রজেক্ট আচ্ছা আচ্ছা তো প্রোজেক্টের ব্যাপারে তো আমরা তেমন কিছু বেশি কিছু আলোচনা করি নি আমরা বললাম যে কীভাবে কি প্রোজেক্টটা আমরা শুরু করবো কীভাবে কাজটা করবো আমরা এইটাই আলোচনা করছিলাম আর তার সাথে এর খরচ খরচ কতো হবে সেই নিয়েও আমরা আলোচনা করেছিলাম কিন্তু আপনি তো আসতে পারলেন না তাই আমরা যারা ছিলাম সবাই মিলে এই নিয়েই আলোচনা করেছিলাম মানে আমি বুঝতে পারছি আমি বলি নেক্সট স্টেজ বললে আরেকটা কি আলোচনা সভার দরকার আছে বলে আপনার মনে হয় হ্যাঁ সে তো অবশ্যই তাহলে আপনি আসুন তাহলে আরেকটা ডেট আমি করি হ্যাঁ গ্রামের সবাই আসবে গ্রামের সমস্ত প্রধানরা আসবে আর আমি তো কমিটির হেড আর সবাই আসবে আর আমাকে তো থাকতেই হবে আর তাছাড়াও তো আপনিও আসবেন আর আপনার যে পাশাপাশি যে দিদিগুলো রয়েছে না আপনি তাদেরকেও নিয়ে আসবেন যারা আমাদের কমিটিতে থাকে ওই যে সীমাদি রীতাদি ওদেরকেও নিয়ে আসবেন আর ওরাও তো খুব ভালো তো বলে না প্রোজেক্টের ব্যাপারে ওদের খুব জ্ঞান রয়েছে বুঝতে পারলেন তো ওদেরকেও নিয়ে আসবেন না অসময়ে বিরক্ত করার কিছু নেই দেখুন আমি কমিটির হেড মানে আমাদের তো একটা তো চাপ থাকবেই যে কীভাবে কি কাজ হবে না হবে নি এসব নিয়ে তো চাপ থাকবেই আর আপনাদের তো ফোন আসতেই থাকবে এতে আমার কোনো অসুবিধে নেই তবে আপনি বলছেন যখন আমি আরেকটা তাহলে সভার আলোচনা করবো আর আপনারা তাহলে সবাই মিলে আসবেন সবাই মিলে আমরা সেখানে একটু না যদি আপনি বলেন যে আগের সভাতে কি আলোচনা হয়েছে সেটা শুধু আলোচনা করবেন তাহলে আপনি একাই আসুন আপনাকে আমি মেইন জিনিসটা বলে দেবো তাহলে আর সবাই মিলে আর সভা ডাকার প্রয়োজন হবে না কারণ প্রায় সবাই তো এসেছিলো শুধু আপনিই আসতে পারেন নি মনে হয় না না আমার আমি এতে কিছু মনে করছি না তাহলে একটা কাজ করুন কালকে একবার বিকেলের দিকে আপনি আমার বাড়ি চলে আসুন আমি একবার আপনাকে জিনিসটা ব্যাপারটা বুঝিয়ে দেবো আর এটাই সব থেকে ভালো হবে হ্যাঁ হ্যাঁ না সেটা তো অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কালকে বিকেলের দিকে আসুন আর আমার একটু কাজ আছে আমি তাহলে রেখে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ